পূর্ব ভারতের লোকেদের প্রধান খাদ্য ভাত কিন্তু পশ্চিমবঙ্গের লোকের প্রধান খাদ্য রুটি এর কারণটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরণের কারণ রয়েছে ওখানে হচ্ছে গিয়ে পূর্ব ভারতের লোকেরা ভাতটা বেশি পচন্দ করে কারণ ওখানে জলীয় বাষ্প বেশি ওখানে বৃষ্টির পরিমাণটা বেশি হয় যার কারণে ওখানে ধান চাষটা বেশি পরিমাণে হয় তাই ওখানে ওরা ভাত খেতে খুব ভালোবাসে আর পশ্চিমবঙ্গের লোকেরা ওখানে বৃষ্টির পরিমাণটা কম জলীয় বাষ্প কম ওখানে বৃষ্টি অতোটা হয় না খুব একটা হয় না বলে ওখানে গমের চাষটা বেশি হয় তাই ওখানকারের লোকেরা গম দিয়ে রুটি বানাতে বানিয়ে খেতে খুব ওরা পছন্দ করে